হ্যাঁ বলো আমি বন্ধন ব্যাঙ্কে আছি আচ্ছা আপনি আগে কি কোনো লোন টোন নিয়েছিলেন হুম তো কী জিজ্ঞেস করতে চাইছেন

তো আপনার কত টাকা লাগবে এক লাখ টাকা তো এক লাখ টাকা হয়ে যাবে তবে আপনার দোকানের কি কোনো কিছু লাইসেন্স টাইসেন্স বা স্টেট লাইসেন্স টাইসেন্স কিছু আছে লোন নিয়ে আগে দোকান শুরু করবেন আচ্ছা যেই জায়গাটায় দোকান করবেন সেই জায়গার কোনো কাগজপত্র আছে ও আচ্ছা ঠিক আছে দেখছি চেষ্টা করে দেখছি কত বললেন এক লাখ টাকা হুম হুম বলুন

হ্যাঁ তুমি এক লাখ টাকা লোন নিলে দেখো এক লাখ টাকা লোনের তুমি এক বছরেও শোদ করতে পারো দু বছরেও শোধ করতে পারো আর ম্যাক্সিমাম তিন বছর ও তার জন্য তোমাকে বছরে বারো হাজার টাকা করে তোমার ইন্টারেস্ট দিতে হবে বছরে এক লাখ টাকার উপরে বছরে বারো হাজার টাকা করে ইন্টারেস্ট দিতে হবে ঠিক আছে চলে আসুন আপনি আপনার কাগজপত্রগুলো নিয়ে চলে আসুন